শিল্প জীবন কেন গুরুত্বপূর্ণ হ্যাঁ শিল্প জীবন গুরুত্বপূর্ণ হ্যাঁ অনেকটাই গুরুত্বপূর্ণ শিল্প জীবন শিল্প জীবন বলতে আঁকা আঁকি হাতে আঁকা আঁকি ছবি আঁকা আঁকি এবং নৃত্য পরিবেশন এবং গান গাওয়া এসবকে শিল্প জীবন বলে এগুলো গুরুত্বপূর্ণ কারণ এগুলা অনেকটাই গুরুত্বপূর্ণ এগুলার ফলে যারা নাচানাচি গান আঁকা আঁকির দিকে আকৃষ্ট হয় না তারা যাতে আকৃষ্ট হতে পারে এবং ভালোভাবে শিখতে পারে ভালোভাবে শেখার জন্য আমাদের টিউশানি স্কুলে এই সব নাচানাচি গান এবং লেখালেখি আঁকা আঁকি ছবি আঁকা আঁকি এসব আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় স্কুলে তাই এসব দেখে এবং যারা টিভিতে এসব দেখবে তারাও যাতে এসব মনোরঞ্জন লাভ করতে পারে এই সব করার ফলে সমাজ ভালো সমাজে আমাদের ভালো হয় আর নাচ আঁকা আঁকি এসব করার ফলে যাতে সমাজ আমাদের সমাজ এগিয়ে যেতে পারে অনেকটা এগিয়ে যেতে পারে সেই জন্যই এই সব নাচ আঁকা আঁকি করা এবং যারা নাচ গান ইত্যাদি এসব করে তাদের খুব শরীর স্বাস্থ্য ঠিক থাকবে সময়ে সময় মেনটেন্স করে চললে সবই ঠিক থাকবে